রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার জন্য আমি যেই যেই জিনিসগুলো ফলো করি সেইগুলো হল স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং প্রোটিনযুক্ত খাবার খাওয়া যেগুলোর কারণে আর রোগজ্বালা আক্রমণ করবে না সেই সেই মাধ্যমগুলো ফলো করে চলা বা অনুসরণ করে চলা যার দ্বারা মানুষ সুস্থ থাকে সেইগুলো করা এবং যাতে না কোনোও রোগজ্বালা ছড়ায় তার জন্য যেমন ডেঙ্গুর মশা যাতে না ছড়াতে পারে তার জন্য যা বাড়ির আশেপাশে যেসব জলাশয়ে জল জমে থাকে সেই জলগুলো পরিষ্কার মানে রাস্তা করে দেওয়া যাতে জল না জমে থাকে বা কোনোও টায়ারে বা খারাপ কোনোও বাক্স পড়ে থাকে তাতে যাতে না জল জমতে পারে সেই ব্যাপারে নজর রাখা এবং সেইগুলো পরিষ্কার করে দেওয়া এইভাবে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া এবং প্রো টিনযুক্ত খাবার খাওয়া এইগুলোর মাধ্যমে আমার সুস্থ থাকার জন্য আমি এইগুলো অনুসরণ করি